হ্যাঁ ড্রাইভার দাদা আমি আপনার ক্যাব বুক করেছিলাম কিন্তু আমি আজকে একটা কাজের জন্য আপনার ক্যাবেতে যেতে পারছি না আপনি যদি আজকের ক্যাবটা ক্যান্সেল করেন তাহলে ভালো হয় কারণ আজকে আমার একটা কাজ রয়েছে যার কারণে আমি যেতে পারছি না ফ্যামিলি প্রবলেম রয়েছে যার কারণে আমি যেতে পারছি না আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করেছিলাম সেটা যদি আপনি এই ফেরত দেন তাহলে আমাদের সহযোগিতা হয় পরেরবার যখন আমরা কোথাও যাবো তখন আপনার ক্যাব বুক করবো এবং সেখানে আপনাকে আরও কিছু অ্যাডভান্স করা হবে